আমাদের এখানে এমন অনেকই আকর্ষণীয় স্থান আছে যেমন কালীঘাট দক্ষিণেশ্বর ভিক্টোরিয়া জাদুঘর অনেক তার পরে তারাপীঠ অনেক কিছু আকর্ষণীয় জিনিস আছে এখানে সাম্প্রদায়িক ঘটনা এখানে মানুষ বাইরে দিয়ে অনেক মানুষ ঘুরতে আসে এখানে দেখার জিনিস আছে জাদুঘরে মমি আছে বাইরের অনেক কিছু যেগুলো আমরা দেখিনি নিজের চোখে তো কখনও দেখতে পাব না সেগুলো ওখানে গেলেই আমাদের দেখা যায় এর থেকে অনেক কিছু শেখাও যায় ওই জন্য পর্যটকরা ঘুরতে আসে এখানে অনেক কিছু দেখার আছে কালীঘাটে মায়ের দর্শন করতে আসে এগুলো তো এক একেকটা আকর্ষণীয় জিনিস তাই সব কিছুই তো সব জায়গায় দেখা যায় না ওগুলো বাইরে দিয়ে পর্যটকরা ঘুরতে আসে দেখতে আসে যেরকম আমাদের হুগলি ব্রিজ হাওড়া সেতু ব্রিজ এগুলো আছে এগুলো দেখতে আসে দক্ষিণেশ্বরেও অনেক কিছু দেখার জিনিস আছে দক্ষিণেশ্বরে গঙ্গার পাড়ে মানুষ বসে অনেক কিছু দেখার আছে নদীর পাড়ে বসে থাকে ওখানেও অনেক কিছু দেখার আছে মানুষ ঘোরে এখানে বাইরে দিয়ে ওই জন্য পর্যটকরা এখানে ঘুরতে আসে অনেক কিছু দেখার জিনিস আছে বলে আমাদের তারাপীঠের মায়ের দর্শন আকর্ষণীয় ওখানে শ্মশান আছে দেখার শ্মশানে অনেক কিছু জাগ্রত জিনিস আছে যেগুলো সবসময় তো দেখা যায় না ওই জন্য পর্যটকরা দেখতে আসে ঘুরতে এ পর্যটকরা ঘুরতে ভালোবাসে এখানে আসলেই আমাদের এদিকে অনেক কিছু দেখার জিনিস আছে